আমি একটি শ্যাম্পু কিনেছিলাম সেই শ্যাম্পুটি লাগানোর পর আমার চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে গেছে যেমন চুলপড়া চুলপড়া চুল মসৃণ হয়ে গেছে চুলে জট লাগে না চুল মাথায় খুশকি হয় না ইত্যাদি যা যাবতীয় সমস্যা সব ঠিক হয়ে গেছে